পদ্ধতিগুলো হচ্ছে ছোট বাচ্চা যখন আনা হয় তাদের ঘেরার মধ্যে রাখতে হয় এবং লাল যে বাল্ব ওই সবসময় জ্বালিয়ে রাখতে হয় কারণ ওরা ছোট এমনি গরমের মধ্যে ওদের রাখলে একটু ভালো থাকে তা আমরা সবসময় চেষ্টা করি ভুসির মধ্যে রাখার গরমের ভিতরে রাখার তার পরে একটু যখন বড় হয় ভ্যাকসিন ম্যাশ দেওয়ার সময় ম্যাশের সাথে অনেক ওষুধ দোয়া দিই খায় ওষুধ দিতে হয় পানি জলের সাথে দিতে হয় ম্যাশের সাথে দিতে হয় ওষুধগুলো দিলে তার পরে মুরগি আস্তে আস্তে ছোট থেকে বড় করতে গেলে অনেকটাই পোলট্রি চাষ করতে গেলে অনেকটাই কষ্ট হয় তো কী করব মা ব্যবসা করতে গেলে এসব করতে গেলে কষ্ট তো করতেই হবে ওই য যখন ছোট থাকে তখন ওই ভুসি মসির মধ্যে রাখি গরম জায়গায় রাখার চেষ্টা করি আস্তে আস্তে বড় হলে গরমের সময় তো ফ্যান চালিয়ে রেখে দিই আর আস্তে আস্তে যখন আরও বড় হয় যদিও বা কোনো অসুবিধা হয় ডাক্তার দেখাই ওষুধ খাওয়াই এসব খাওয়াই এ করি